পশ্চিমবঙ্গের প্রধান মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সগুলি হল পুরুলিয়ার এসভিএফ সিনেমা হল আসানসোলের মনোজ সিনেমা হল এসভিএফ সিনেমাস কলকাতার নন্দন সিনেমা হল দূর্গাপুরের দূর্গাপুর সিনেমা বর্ধমানের বর্ধমান সিনেমা চিত্তরঞ্জনের রঞ্জন সিনেমা হল সিনেমা হলগুলিতে টিকিটের মূল্য শুরু হয় একশো টাকা থেকে প্রথম স্থানে একশো টাকা দ্বিতীয়স্থানে দেড় দেড়শো টাকা তৃতীয় স্থানে দুশো টাকা চতুর্থ স্থানে আড়াইশো টাকা থেকে শুরু হয় এইসব থিয়েটারে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় যেমন পপকর্ণ পাঁপড়িচাট ভেলপুরি আবার বিভিন্ন ঠান্ডা পানীয়ও পাওয়া যায়